কোনো কোনো দুর্গম রাস্তা দিয়ে আমি হ্যাঁ বাইকিং করেছি বাইকে চড়েছি বাইক তো আমি চালাই না আমাকে অবশ্যই চালাতে দেয় না যদিও বাইক চালাতে পারি তবুও হ্যাঁ প্রায় সব রাস্তা পশ্চিমবঙ্গের প্রায় সব রাস্তাই দেখি খুব একটা ভালো না আর এটা যদি অন্ধকারে হয় তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বৃষ্টির মধ্যে অনেক রাস্তা দেখেছি জল ঘটতে থাকে তখন কোনটায় গর্ত আছে কোনটা প্লেন আছে সেটা বোঝা যায় না আর দুর্গম রাস্তা বলতে শুধু এবড়ো খেবড়ো বা জল পরিপূর্ণ এটা বোঝায় না সম্পূর্ণ ট্রাফিক গার্ডও থাকে না কোনো ক্ষেত্রে লাইট থাকে না কোনো ক্ষেত্রে রাস্তার মাঝখানে ভাঙা থাকে কোনো ক্ষেত্রে পিচ ওঠা থাকে তো দুর্গম রাস্তা দিয়ে অবশ্যই আমরা বাইকিং করেছি বা বাইক চড়েছি আমরা গেছি তো সেই রাস্তাগুলো এতটাই খারাপ হয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ রাস্তায় এতটাই খারাপ হয় যে অ্যাক্সিডেন্টের চান্স কম থাকে সেই রাস্তাগুলো ঠিক করলে ডেলি যারা যাতায়াত করে কাজের সুবিধের জন্য বা তাদের জীবিকা অর্জনের জন্য তাদের ক্ষেত্রে সুবিধাও হবে যারা ট্রিপে যায় তারা তো মাসে একবার যায় বা এক রাস্তা হয়তো একবারই গেছে সেকেন্ডবার আর যাবে না সেক্ষেত্রে হয়তো তাদের অসুবিধা হবে না কিন্তু যারা ডেইলি প্যাসেঞ্জারই করে কাজের জন্য জীবিকা অর্জনের জন্য যায় তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে তো দুর্গম রস্তা দিয়ে হ্যাঁ অবশ্যই আমি যাতায়াত করেছি